আরোহণের প্রথম দক্ষতাই হলো ধৈর্য যে কোনো জায়গায় আমরা যখনই কোথাও আরোহণ ভ্রমণ বা চড়া পর্বতারোহণ যখনই করি তখনই কিন্তু আমাদের আসল ধৈর্য আসল লক্ষ্যই হয় ধৈর্য করা এবং আস্তে আস্তে ধৈর্য ধরে সেই জায়গায় পৌঁছানো আমার বাস্তব জীবনে কিছু এমন ঘটনা ঘটেছে যেগুলো যদি আমি উত্তেজিত হয়ে যেতাম তখন কিন্তু সেই সমস্ত যেই লক্ষ্যগুলো আমি পেরিয়ে এসেছি বা পেয়েছি সেগুলো কোনো দিনই প্রাপ্ত করতাম না যে কোনো পর্বতারোহণ বা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ায় যেমন আমরা দেখি রাস্তাগুলো কিন্তু খুবই কঠিন এবং উঁচু হয় সেক্ষেত্রে আমরা যদি পর্বতকে বা প্রকৃতিকে হার মানাবার জন্য নিজের শরীরের ক্ষমতাকে জোর লাগাই এবং ছুটে ছুটে ওঠার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমরা পারি না তাই সেখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে লক্ষ্য যদি আমরা স্থির করি তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি আস্তে আস্তে এগিয়ে যাই তবে আমাদের ক্ষমতাটাও বাঁচে এবং আমরা লক্ষ্যতেও কিন্তু অতি সহজে পৌঁছে যেতে পারি সময় হয়তো লাগতে পারে কিন্তু সেই আরোহণ কিন্তু একটা আলাদাই আনন্দ পাবো তাই আমার এই দক্ষতা আমার এই জীবনে আমি বহু জিনিস কিন্তু সময়ের সাথে পাইনি কিন্তু আরোহণের যে আমার দক্ষতা সেটাকে কাজে লাগিয়ে যে ধীর ধীর ও স্থির মনোভাবটা সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি বহু কিছুই পেয়েছি এবং ভবিষ্যতে আরও পাবো এটা আশা করি